তরুণ বয়স বলতে আমরা বুঝে থাকি তরুণ বয়সকে সবসময় বলা হয় ঝড় ঝঞ্ঝার কাল কারণ ওই সময়টা চৌদ্দ থেকে ষোলো বা চৌদ্দ থেকে আঠারো এই সময়টায় কৈশোর কাল চলে এই সময় আমাদের যারা এই তরুণ যে এদের বোঝার ক্ষমতা কম থাকে এরা বেশিরভাগ আবেগঘন হয় কারণ এরা যা ভাবে সেটাই করতে চায় মানে এরা যা ভাবে যে যে আমি যেটা ভুল করছি কিন্তু এটা তারা সেটাকে তারা সঠিক ভেবে কাজ করে কিন্তু যখন আমরা বয়স্ক বা বার্ধক্য যোগ তারা তখন এটা ব্যাপারটা বুঝতে পারে তারা নানা রকম বিষয়গুলো এক যুক্তিসম্মতভাবে একটা বিষয়কে যুক্তি দিয়ে তর্কর মাধ্যমে তারা সিদ্ধান্তে উপনীত করে যখন তরুণ বয়সের কথা বলা হয় তখন তারা কোনো সিদ্ধান্ত পৌঁছানোর আগেই তারা ভেবে নেয় যে এই সিদ্ধান্তটা সঠিক তারা সেই সিদ্ধান্তে যদি ভুলও সিদ্ধান্ত সে সিদ্ধান্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যায় তারা কারও কথাকে প্রাধান্য দেয় না তারা ভাবে নিজেরটাই ঠিক বাকিদেরগুলো সব ভুল কিন্তু যখন আমরা একজন বয়স্কর কথা ভাব বলব বয়স্ক ব্যক্তির কথা তখন আমরা দেখেছি বয়স্ক ব্যক্তি নানা রকমের কথার প্রাধান্য নেয় দু এক জনের মানুষের ক সাহায্য নেয় এবং তাদের কথার প্রাধান্যতা দেয় এই ব্যাপারটা দু জনের মধ্যে পার্থক্য রয়েছে